হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আচ্ছা

তাড়াতাড়ি বলতে এখন অত মানে চাপ একটু আছে কিন্তু কত দিনে লাগবে তোমার আচ্ছা দশ দিনের মধ্যে আমি চেষ্টা করব কিন্তু মিনিমাম তো পনেরো দিন দুটো জিনিস লাগে না পনেরো দিন লেগে যাবে হয়তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনটা বানাতে বলো চুড়িদার না ব্লাউজ ব্লাউজটা তো তিনশো টাকা করে নিই আর চুড়িদারটা বানাতে তোমার সাড়ে চারশো মতোন খরচ আছে কী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাইনিং দিতে হবে ভিতরে দেখেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই সাড়ে চারশো আর কুড়ি টাকা পিকোর জন্য আচ্ছা ঠিক আছে তাহলে সাড়ে ঠিক আছে তাহলে সাড়ে চারশো টাকাতেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব চেষ্টা তো করি চেষ্টা করব তোমার জন্য স্পেশালি আচ্ছা ব্লাউজটা একটু তাড়াতাড়ি দেবো চুড়িদারটা একটু দেরি হবে কারণ চুড়িদারটা কাটিংয়ের ব্যাপার থাকে তো কাটিং সেলাই আচ্ছা আচ্ছা আচ্ছা অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ